মৃৎশিল্প হল বিশেষ ধরণের এঁটেল মাটি বা কাদা মাটি বা চীনা মাটি ইত্যাদির সাহায্যে হাঁড়ি পাতিল ও বিভিন্ন আসবাবপত্র তৈরি করার শিল্প যাতে বস্তুগুলো টেকসই ও মজবুত করার জন্য উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র যারা তৈরি করেন তাদেরকে কুম্ভকার বা কুমোর বলা হয় মাটির কাজের যে বিশেষ উপাদান দরকার হয় সেটি হল কাদা মাটি এবং খনিজ পদার্থ কাদা মাটি বিভিন্ন প্রকারের পাওয়া যায় এগুলি হল কেওলিনাইট যেমন কেওলিন বল মাটি অগ্নি মাটি প্রস্তর মাটি এবং বেন্টনাইট মাটি বিভিন্ন ধরণের মাটি যেগুলি একটু নরম প্রকৃতির হয় সেই ধরণের মাটি মৃৎশিল্পের জন্য আদর্শ মনে করা হয় যে ধরণের মাটিতে যেমন পলি মাটি বা অন্যান্য যে মাটি যাতে জল ধারণের ক্ষমতা একটু কম থাকে বা যে ধরণের মাটিতে বালির পরিমাণ বেশি থাকে বা যে ধরণের মাটিতে বালিসহ অন্যান্য আরও শক্ত জিনিস মিশে থাকে সেই ধরণের মাটি মৃৎশিল্পের জন্য অনুপযোগী এই ধরণের মাটি দিয়ে কোনো প্রকার টেকসই বা উন্নত মানের শিল্প বা মৃৎশিল্প করা সম্ভব নয়